আমরা সরকারের কাছে যা যা সাহায্য আশা করি সেগুলো হল স্বাস্থ্যসেবা পরিবহন শিক্ষাকেন্দ্র যেমন শহরে শিক্ষা ব্যবস্থা ভালো আছে সরকারি শিক্ষা ব্যবস্থা সরকারি ইস্কুলেও যেমন ভালো আছে তেমন গ্রামীণ এলাকায় শিক্ষা ব্যবস্থা ভালো নেই গ্রামীণ এলাকায় একটা ইস্কুল আছে সরকারি ইস্কুল তাতে ভালো শিক্ষক নেই সেই জন্য আমার সরকারের কাছে এটাই চাওয়া যাতে সরকারি এক সরকারি ইস্কুলে যাতে ভালো শিক্ষক আনতে পারে বা আসতে পারে যেমন আমাদের ইস্কুলে আমাদের গ্রামের যে মানুষজন আছে ছাত্রছাত্রী এমনও পরিবার আছে যারা পয়সা দিয়ে অন্য কোথাও বেসরকারি ইস্কুলে পড়তে যেতে পারে না সেই কারণে সরকারি ইস্কুলে পড়ে সেই কারণে সরকারি ইস্কুলে পড়ে তাদের শিক্ষালাভটা ভালো হচ্ছে না সেই কারণে যাতে আরও ভালো শিক্ষক যাতে সেই ইস্কুলে দিতে পারে সেটাই সরকারের কাছে চাওয়া আরও যেমন আছে স্বাস্থ্যসেবা স্বাস্থ্যসেবা আমাদের এখানে যে একটা সরকারি হাসপাতালও নেই তাই শহরে অনেক হাসপাতাল আছে এবং শহরের মানুষজনদের অনেক টাকাপয়সা আছে তারা ভালোভাবে চিকিৎসা করাতে পারে পয়সা দিয়ে কিন্তু আমাদের গ্রামের মানুষজন এমন আছে যাদের টাকাপয়সা দিয়ে চিকিৎসা করা সম্ভব নয় এবং তারা বিনা চিকিৎসায় মারা যায় এই জন্য সরকারের কাছে এটাই আবেদন তারা যাতে এ সরকার যাতে আমাদের এই গ্রামে একটা সরকারি হাসপাতাল তৈরি করে দিতে পারে কেউ যাতে না আমাদের গ্রামের মানুষজন বিনা চিকিৎসায় মারা না যায় এবং পরিবহন পরিবহন আমাদের এখানে যেমন বাস যাতে আমাদের এখানে সরকারি বাস খুবই কম আছে এবং বেসরকারি বাসটাই বেশি কিন্তু বেসরকারি বাস টাইম মত আসে না এক ঘন্টা দু ঘন্টা ছাড়া ছাড়া আসে এতে আমাদের যাতায়াত করতে খুবই অসুবিধা হয় সেই কারণে এবং ভাড়াটাও বেশি নেয় তাই সরকারের কাছে এটাই আমার আবেদন যাতে সরকারি বাস আমাদের এখানে একটু সংখ্যাটা বাড়িয়ে দেয় সরকারি বাসের